দিদি আপেল কত করে চলছে চলছে কত করে একশো টাকা তা ঠিক আছে দিদি বলছি তা কি আপনাদের এই আপেলের ব্যবসা করে সংসার ঠিকঠাক চলে তো নাকি বলছি রোজ রোজ ট্রেন দুর দুর্ঘটনা হচ্ছে আপনাদের কি একটুও ভয় লাগে না

সে তো অবশ্যই এগুলো আর কি বলবো বলুন তো হচ্ছে সরকারের গাফিলতিতে এগুলো হ্যাঁ গাফিলতি ছাড়া কিছুই না এই দুর্ঘটনা ঘন ঘন হচ্ছে পয় এই তো প্রায় দুই তিন মাস অন্তর অন্তর কদিন আগেই তো হয়েছে হ্যাঁ ওহ তা বলছি ইয়ে তা বাড়িতে কে কে আছে দিদি ও তা বাচ্ছাদের বয়স কত সব ও তা কী করে কী বাচ্চারা সব স্কুলে যায় তো

ও স্কুল খরচ বেরিয়ে যায় ও আর হাজবেন্ড কী করে ও ঐ দুজনা মিলে মোটামুটি চলে যায় তাই তো ও আর কি বলবো এইভাবেই করতে থাকেন ব্যবসা ঠিক সফলতার মুখ একদিন দেখবেন হ্যাঁ এই ব্য ছোটো থেকে তো শুরু আমি একটা সরকারি জব করি জব বলতে আর কি কাজ হ্যাঁ আমাদের বাড়িতে আমরা চার জন আমার হাজবেন্ড আর একটা ছেলে একটা মেয়ে চার জন আর আমায় ধরে চার জন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা